হ্যাঁ আমি বিশেষভাবে অনন্য বা সুন্দর প্রাকৃতিক পরিবেশসহ একটি জায়গায় ভ্রমণ করেছি যেমন দিল্লি দিল্লিতে আমরা লালকেল্লা দেখেছি কুতুবমিনার দেখেছি খুব আকর্ষণীয় ছিলো খুব সুন্দর সেখানে আমরা ফোটো ও তুলেছি ছবি তুলেছি আবার ভিডিয়ো বানিয়েছি সেখানকার খাবারও খেয়েছি খুব ভালো খেতে সেখানে খুব ভালো খাবারও পাওয়া যায় তারপর ওইখান থেকে আমরা আগ্রা গেলাম আগ্রাতে তাজমহল আছে সেখানে তাজমহল দেখেছি ওই সারা লোকই তাজমহল পছন্দ করে এবং সুন্দরও দেখতে খুব সুন্দর একটা ওইখান থেকে আবার আমরা জম্মু ও কাশ্মীরও গেছি ওইখানে গুলমার্গে বরফ দেখেছি বরফ স্নো ফল হচ্ছিলো একটা আকর্ষময় দৃশ্য ছিলো ওইখানে আমরা খুব এঞ্জয়ও করেছিলাম আনন্দ আনন্দ করেছিলাম এবং ওইখানে ডাল লেকও আছে যেখানে আমরা বোটিংও করেছিলাম খুব একটা সুন্দর জায়গা ওইখানে একটা পোশাক নিয়ে ফোটোও তুলেছিলাম